স্বনির্ভর গোষ্ঠীর সম্পর্কে আমার মতামত স্বনির্ভর গোষ্ঠী তাদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্যাংক থেকে ঋণ নেওয়া সুদ লাঘবের উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার একটি সুদ প্রকল্পের চালু করেছেন এতে মহিলাদের কর্মসংস্থানের খুব ভালো সুযোগ দিয়েছে কেননা স্বনির্ভ স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে খুব সহজেই মহিলারা লোন তুলে সেখান থেকে নানা রকম ব্যবসা বাণিজ্য বা বাড়িতে নানা রকম ছোটো খাটো কুটির শিল্পের কাজ করতে পারবে এটার থেকতে এতে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কর্মসংস্থানেরও খুব সাহায্য করছে তাছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অনেক মহিলার তাদের নানা রকম কী প্রতিভা আছে সে প্রতিভা অনুযায়ী তাদের নানা রকমভাবে হেল্প করছে কার সাহায্য করছে কারণ তার কারণ স্বনির্ভর গোষ্টীর মাধ্যমে যাদের যোগ্যতা আছে তারা অনেক ভালো কাজ পাচ্ছে ছোটো খাটো যেগুলো তাদের খুব টাকা পয়সার দিক থেকে খুব সাহায্য করছে তাছাড়াও স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠী খুব কম সুদে এই লোন দিচ্ছে তার কারণ তার কারণে মহিলারা ছোটো খাটো দোকান বা ছোটো খাটো কুটির শিল্পেরও কাজ বাড়িতে বসে করতে পারছে যেটা তাদের জন্য খুব ভালো হচ্ছে